আমার রান্নার মধ্যে অন্যান্য খাবার অনেক কিছুই আছে যেমন কিছু কিছু খাবার রান্নার ব্যবহারে আমি অনেকগুলোই উপাদান দিয়ে থাকি যেমন বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিতে আমি অনেক কিছুই উপাদান দিয়ে থাকি যেমন দিই নারকেল গাজর মটরশুটি এবং এই সব কিছু দিয়ে আমি হচ্ছে বাঁদাকপিকে রান্না করি আর মশলা আমি আলাদা করে সমস্ত কিছু লঙ্কা থেকে জিরে থেকে ধনে থেকে দারুচিনি থেকে এলাচ লবঙ্গ সব রকম মশলার পেস্ট আমি একটা আলাদা করে বানিয়ে রাখি যেটা হচ্ছে খাবারের উপর খাবার বানানোর পর তরকারিটা বানানোর পর তার উপরে এই মশলাটা ছড়িয়ে দিলে দিতে তাকে খুব খুব সুন্দর সুস্বাদি হয় এবং খেতেও খুব ভালো লাগে আর বাঁধাকপির তরকারিতে তো চিনি না দিলে একদম মুখে তোলা যায় না কারণ খার খাট্টাটা বেশি পছন্দ করি না কিন্তু খাট্টা মিঠা যেটাতে হবে সেটাতেই আমরা পছন্দ করি এবং আমার বাড়ির বাচ্চারা থেকে বড়োরা থেকে সবাই পছন্দ করে এবং এই সব বিষ এই সব নিয়ে অনেকটাই অনেকটাই মানে রান্নার প্রতি আগ্রহ এবং আরও আরও এই সব খাবারগুলো খেতে প্রচুরই ভালোবাসি যেমন একটু বিরিয়ানি একটু পোলাও একটু ফ্রায়েড রাইস এগুলো বাড়িতে বানাতে হচ্ছে তোমার পছন্দ করি এবং সব রম সমস্ত কিছু উপাদান দিয়ে এগুলো বানিয়েই থাকি